হ্যাঁ আমি ইলেকট্রনিক্স উপায়ের বইয়ের থেকে কেনা বইটাই পড়তে বেশি ভালোবাসি বা স্বাচ্ছন্দ্য বোধ করি বলতে পারেন কেননা বইয়ের যে একটা সুন্দর গন্ধ সেটা হাতের সামনে বই থাকলে তবেই বোঝা যায় যে আমি বইটা পড়ছি বা এই গল্পটার সারমর্মটা বুঝছি কিন্তু ইলেকট্রনিক্স বা যে কোনও মোবাইলের অ্যাপের মাধ্যমে কোনও ডাউনলোড করা বই পড়লে আমার সেরকমটা মনে হয় না মনে হয় একটা যেন কিছু একটা দেখছি বা শুনছি এটাই কিন্তু যে মনের একটা অনুভূতি মনের যে একটা আলাদা ভাবভঙ্গি সেটা তো আসেই না বরং কেন জানি না কেমন একটা মনে হয় আমার সেই জন্য বই গুলোই বেশি ভালো লাগে যে কোনও নতুন নতুন পাবলিশার্সের কাছ থেকে নতুন নতুন গল্পের বই বেরোলেই আমি ছুটে যাই দোকানে আগে যেয়ে দোকানদারকে বলি যে দোকানদার কোন বইটা বেরিয়েছে এই গল্পের বইটা দাও আমাকে বইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি বইটার আগে নিয়ে একটা সুন্দর গন্ধ শুঁকি সেই গন্ধটা শোঁকার পর তারপর চোখে আগে ভালো করে দেখে নিই বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত সেই পৃষ্ঠার পাতাগুলো দেখার পর আমি বলতে বা পড়তে এবার শুরু করি একটা একটা গল্প করে পড়ি আবার একটা একটা গল্প শুরু করি আর মজা নিই এইভাবেই আমি আমার গল্প বই পড়া শেষ করি আর শুরু করি আর আমার যে বাচ্চা থাকে তাকেও পড়ে শোনাই সেই কারণে আমার মনে হয় কিছু এমনি বইয়ের থেকে ইলেকট্রনিক্স বই না পড়ে শুধু যদি একটা গল্পের বই পড়া যায় তাহলে সেটাতে খুব ভালো হয় এবং খুব ভালো মতো হয়